বর্তমানে পশ্চিমবঙ্গ ক্রিয়ার দিকে অনেকটাই এগিয়ে চলেছে কিন্তু এগিয়ে যাওয়ার সত্ত্বেও যেই সমস্ত প্রতিবন্ধকতাগুলি আসছে সেগুলি হলো সেইগুলি মোকাবিলা করার জন্য অন্তর্ভুক্ত ক্রিয়া এবং অভিযোজিত ক্রিয়া এবং প্রতিবন্ধ ক্রিয়া এগুলি মোকাবিলার জন্য প্রতিবন্ধীদের জন্য ভারতীয় পুনর্বাসন ও ক্রিয়া পরিষদ গঠন করা হয়েছে প্রতিবন্ধী ফুটবল খেলার আয়োজন করা হয় প্রতিবন্ধী ক্রিয়া ক্রিকেট খেলার আয়োজন করা হয় এই ধরণের বিভিন্ন প্রতিবন্ধীদের উৎসাহিত করার জন্য নানান ধরণের মজার ছলে অনেক ক্রিয়া অনুষ্ঠিত করা হয় শুধু ক্রিয়াতেই সীমাবদ্ধ থাকে না বিভিন্ন প্রচার এবং অভিনয়ের মাধ্যমে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদেরকে ক্রিয়ার প্রতি আকৃষ্ট করা হয় তার জন্য আমাদের যে এই পর্ষদ ভারতীয় পুনর্বাসন ও ক্রিয়া পরিষদ এই পর্ষদ অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে এবং অনেকটাই সাফল্যের মুখ দেখতে যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ শুধুমাত্র ছেলেদের নয় মেয়েদেরকেও অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে আজ বিশ্বের দরবারেও আমাদের পশ্চিমবঙ্গের অনেক মহিলা এই ক্রিয়ায় অংশগ্রহণ করেছে